পশ্চিমবঙ্গে অনেকগুলি দর্শনীয় স্থান আছে যেগুলি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে পশ্চিমবঙ্গের রাজধানী হল কলকাতা সেখানে প্রচুর দর্শনীয় স্থান আছে তার মধ্যে প্রধান হল মেট্রো রেল তা তারাপীঠ সায়েন্স মিউজিয়াম ভিক্টোরিয়া মেমোরিয়াল বেলুড় মঠ দক্ষিণেশ্বরের কালীবাড়ি ইত্যাদি তাছাড়াও আছে উত্তরবঙ্গে আছে আমাদের জলপাইগুড়ি দার্জিলিং বা এই সমস্ত জায়গায় দেখা যায় সুউচ্চ পর্বতশ্রেণী যেখানে প্রচুর মানুষ ভ্রমণ করতে যান দক্ষিণের দিকে আছে বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলায় আছে আমাদের বিখ্যাত জলাধার মুকুটমণিপুর তাছাড়াও আছে তার পার্শ্ববর্তী পুরুলিয়া জেলায় আছে অযোধ্যা পাহাড় মাইথন ড্যাম ইত্যাদি দর্শনীয় স্থান সমূহ তাছাড়াও আছে মুর্শিদাবাদ জেলাতে আছে ঐ মুর্শিদাবাদ জেলা আমাদের এক ঐতিহাসিক জেলা সেখানে আছে হাজার দুয়ারী ইত্যাদি আরও অন্যান্য দর্শনীয় স্থান সমূহ